আঁকা মানুষের জীবনে এক বিশেষ ধরনের উপকারী কারণ প্রথমেই বলা যেতে পারে কারণ এটা এক ধরনের থেরাপি যার ফলে আপনার মনকে অনেক দৃঢ় প্রদান করতে হবে আঁকা খুব সংযত এক ধরনের জিনিস যা আপনার মনকে শান্তভাবে রেখে তবেই আপনি সেই কাজে মন দিতে পারবেন আপনার আঁকার প্রতি যতোটা বেশি মনোযোগী হবে ততটা বেশিই আপ আঁকাতে আমাদের সমস্ত মনের ইচ্ছা যতোটা তা উপুপ তুলে ধরা যেতে পারে কল্পনা যতোটা প্রবল দৃঢ় হবে মানে যতোটা আমাদের কল্পনা করার সামর্থ্য থাকবে তা আঁকায় একমাত্র ফুটে ওঠানো তখনই সম্ভব হবে যখন আমার শৃঙ্খলা থাকবে আমার কাজের প্রতি দক্ষতা থাকবে এবং ভালোবাসা থাকবে ধৈর্যের প্রচণ্ড প্রয়োজন আমাদের আঁকার ক্ষেত্রে আঁকার ক্ষেত্রে ধৈর্যের প্রয়োজনের ফলে স্বাভাবিকভাবেই মন অনেক শান্ত হয়ে যায় যা আমাদের এক ধরনের থেরাপি হিসেবে ব্যবহার হতো বলা যেতে পারে আর আঁকার ক্ষেত্রে কল্পনা যেমন জরুরি তেমন শৃঙ্খলা সংগঠন মানে যে কোনো কাজ করার আগেই যে ধরনের কাজ করা চেই কাজকে যদি কখনো ভালোবেসে কাজ করা যায় তার ফলে যে শৃঙ্খলা দেখা দেয় বা তার ফলে যে সৃজনশীলতা সেই কাজের মধ্যে দেখা যায় তার মাধ্যমেই সেই সমস্ত মাধ্যমেই যখন কোনো কিছুকে তুলে ধরা হয় চিত্র হিসেবে তা নিজের কল্পনাকে রূপ দেওয়ার জন্য তার ফলে যে আমাদের উপকারী হয় মানে মনের দিক থেকে এক ধরনের শান্তি মানসিক শান্তি পাওয়া যায় তা আমার মনে হয় তা এক ধরনের থেরাপি হিসেবে বলা যেতে পারে